আমি দার্জিলিং যাওয়ার জন্য যে গাড়িটি আপনার কাছে ভাড়া করেছিলাম বাড়ির সকলকে নিয়ে কিন্তু আমার যাওয়া হচ্ছে না আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পরেছে তার জন্য আমি আপনাকে জানাই আপনাকে যে পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়েছিলাম সেই টাকাটা যদি আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তাহলে আমি উপকৃত হবো আমার মা আশা করছি দু মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবেন তারপর আমি আবার যাবো এবং আপনার গাড়িই বুক করবো আপনাকেই জানাবো